আমার বাড়ির আশেপাশে এলাকাগুলিকে আমি পরিষ্কার রাখার ব্যবস্থা করি আমাদের পাড়ায় একটি মহিলা টিমের ক্লাব আছে সেই মহিলা টিমগুলোকে আমি সপ্তাহে সপ্তাহে লাগাই তার দশজন করে বলি দশজন করে ড্রেন পরিষ্কার করে দশজন করে রাস্তাঘাট পরিষ্কার করে আর প্রত্যেক দিন সকালবেলায় আমার পুরসভা থেকে একজন লোক আসে সে এসে আমার বাড়ির বাড়ির বা আমার এলাকার সব বাড়ির ময়লাগুলি এসে নিয়ে চলে যায়